আমি বাজার থেকে যে শাড়িটা কিনেছিলাম তা কয়েক দিন ব্যবহার করার পর শাড়িটা কি রকম জল পরতেই মানে গুটিয়ে যাচ্ছে যাকে বলে একেবারে জড়ো হয়ে যাচ্ছে সুতো বেরিয়ে যাচ্ছে ফেঁসে যাচ্ছে মানে শাড়িটা আমি মানে আমি খুব বেশী দিন পরতে পারিনি ব্যবহার করাও যায়নি শাড়িটা